মিষ্টি খাবারের নাম রসগোল্লা পান্তুয়া কাজু বরফি কালাকাঁদ রসমালাই মালাইচপ সন্দেশ কালোজাম ল্যাংচা মিহিদানা বোঁদে জিলাপি কাজু কেটলি মিহিদানা লাড্ডু বোঁদের লাড্ডু সাদা মিষ্টি কালো মিষ্টি গোলাপ জামুন কমলাভোগ গুড়ের মিষ্টি পায়েস পুড়ি পিঠা দুধপুলি সেমাই ঘী মিষ্টি দই অমৃতি ভাপা সন্দেশ কাঁচা গোল্লা শরভাজা মোয়া মুড়কি বাতাসা নারকেল নাড়ু তিলের নাড়ু ভাপা পিঠা কেক বিস্কুট মালপোয়া গাজরের হালুয়া ঠেকুয়া